হ্যালো সুইগি থেকে বলছেন আমি সুইগি থেকে দুটো অর্ডার করতে চাই একটা বার্গার একটা পিজা আগের অর্ডারে আমি ত্রিশ পারসেন্ট ছাড় পেয়েছিলাম সেটা আমি রিডিম করতে চাই এই খাবারে কি ওটা পাব যদি পাই তাহলে তাহলে আপনারা এই অর্ডারটা গ্রহণ করুন ঠিক আছে তাহলে আপনি আমার এই কাছে এসে ফোন করবেন মালটা নিয়ে নেব তাহলে রাখছি ঠিক আছে